আমি মনে করি যে খেলাধূলার উন্নয়নে সরকারের আরও অর্থ ব্যয় করা দরকার এবং আরও তহবিল তহবিল প্রকাশ করা আপনি যদি সুযোগ পান তাহলে ভারতে খেলাধূলার উন্নতি করতে হলে খেলার অবশ্যই খেলার মাঠ এই বন জঙ্গল কেটে জমি করা হচ্ছে ঘরবাড়ি করা হচ্ছে এটা বাদ দিয়ে যদি এ আপনার খেলার মাঠ তৈরি হয় খেলার মাঠ খেলা সেখানে ছেলেরা খেলতে যাবে আপনার মোবাইলে যে গেমিং ওটা বন্ধ করতে হবে তাহলে ছেলেরা খেলতে যাবে ছেলেরা মেয়েরা খেলতে যাবে খেলা আরও যে আকর্ষণ দৃষ্টিমূলক আকর্ষণ ওটা বাড়াতে হবে যাতে ছেলেদের প্রতি একটা আকৃষ্ট করে ছেলেদের মেয়েদের প্রতি একটা আকৃষ্ট করে যাতে ছেলেরা খেলতে চায় ভালোভাবে আপনি চাইলে আরও বড় বড় মাঠ করতে পারেন সেখানে ফ্রি এন্ট্রি করতে পারেন যাতে প্লেয়াররা সুবিধা পায় বা যারা দেখতে যাবে তারাও খুব খেলা দেখে অত্যন্ত আনন্দিত হয় এরকম প্রত্যেকে এ এভাবে অর্থ বা তহবিল আরও বড় বড় তহবিল পাশ করলে সেক্ষেত্রে আপনি ভারতে খেলাধুলোয় এভাবে উন্নতি হবে আপনি চাইলে এভাবেও খেলাধূলা উন্নত করতে পারেন বা আমার ব্যক্তিগত মতামত যে সরকারের আরও এই দিকটা দেখা উচিত যে খেলাধুলোতে খেলাধুলোর প্রতি যে নিউ জেনারেশনে যে খেলাধুলোর প্রতি কোনও টান নেই সেই দিকটা দেখা উচিত অবশ্যই এইভাবেই আমি আমার বক্তব্য শেষ করছি